হ্যাঁ এখানে অনেকই স্থানীয় বা আঞ্চলিক পর্যটন কেন্দ্র আছে যা আকর্ষণীয় এবং আমার সম্প্রদায় শুধু নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে পর্যটন করার জন্য যারা পর্যটক বাইরে থেকে আসে তো সেইগুলোর জন্য সেগুলো যাতে প্রচার করা যায় বা বৃদ্ধি করা যায় তার জন্য প্রচার করাই যেতে পারে সেই সব স্থান সম্পর্কে যদি সেই সব কয়েকটি স্থানের কথা বলতে হয় তাহলে বলতেই হয় এখানে রয়েছে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য এই অভয়ারণ্যের কথা আমরা বইতে অনেক পড়েছি এছাড়াও আমরা এখন যেহেতু সবার হাতেই মোবাইল ফোন বা স্মার্ট ফোন আছে তো এটার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি কারণ আমাদের এখানে জলদাপাড়া গরুমারা যে অভয়ারণ্য তো এই অভয়ারণ্য খুবই একটি উল্লেখযোগ্য বিষয় আমাদের পাঠ্য বিষয়ের ক্ষেত্রে এছাড়াও যে এখানে একটা রাজবাড়ি রয়েছে জলপাইগুড়ির যে রাজবাড়ি আগেকার আগে যে রাজা ছিলেন ওই রাজা এই জলপাইগুড়ি রাজবাড়ি বা রাজবাড়িতে তিনি থাকতেন তো এটা একটা পর্যটনের খুব ভালো কেন্দ্র হতে পারে বলে আমার মনে হয় এবং আমার মনে হয় যে জলপাইগুড়ি যে জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য ওটার জন্য আলাদা করে কোনো প্রচার করার দরকার নেই বা করলেও করা যেতে পারে কারণ বেশিরভাগ মানুষই জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য সম্পর্কে সচেতন এবং তারা ওটা সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী এবং যারা ছাত্রছাত্রী বা পড়াশোনার সঙ্গে জড়িত আমার মনে হয় তারা অনেকেই এখানে ঘুরতে আসে এবং তারা এটা সম্পর্কে জানতে চায় এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক বিদ্যালয়গুলিতে বা কিছু ক্ষেত্রে অন্য টিউশন থেকেও তারা টুরিস্ট হিসাবে এই সব জায়গায় আসে এবং এখানে বিভিন্ন পর্যটন পর্যটন স্থানগুলি ঘুরে দেখে তার মধ্যে এই জলদাপাড়া অভয়ারণ্য এটি সব থেকে উল্লেখযোগ্য একটি পর্যটন স্থান এছাড়াও অনেকে এইখানে রাজবাড়ি ঘুরে যায় এছাড়াও এখানে আরো অন্যান্য অনেক পর্যটন স্থান রয়েছে